গ্রাম ও শহরে মানুষের খেলা নিয়ে খেলার মধ্যে অনেক পার্থক্য আছে মানে খেলাটা একই কিন্তু পার্থক্য বলতে যেমন গ্রামের দিকে মানুষের সেরকম মাঠ ঘাট থাকে না ওই জন্য তারা সেরকম খেলে না বা খেলে মানে সে খুব কম মাঠ থাকে বলে ওরা সেরকম নয় কিন্তু কলকাতার দিকে হ্যাঁ বেশি অংশ জায়গায় মাঠ থাকে এবং তারা ভালোভাবে প্র্যাকটিস করে এবং কলকাতাতে মাস্টার দিয়ে প্র্যাকটিস করায় বা প্র্যাকটিস করে কিন্তু গ্রামের দিকে সেরকম কিছু প্র্যাকটিস হলে মানে মাস্টার দিয়ে প্র্যাকটিস করে না গ্রামের ছেলেরা গ্রাম মানে নিজেরাই মিলে খেলে এবং কলকাতাতে বড় বড় টুর্নামেন্ট হয় যেগুলো গ্রামের ছেলেরাও গিয়ে খেলে হ্যাঁ খেলে তারা নাম নাম এ করেছে নাম যশ করেছে গ্রামের অনেক ছেলেরাই আছে যারা শহরে গিয়ে খেলা করেছে এবং তাদের নাম নাম হয়েছে এবং তাদের পরবর্তীকালে ডাকও পড়েছে আর শহরের ছেলেরা সব সময়ই খেলা করে ভালো শহরের ছেলেরাও ভালো খেলে কিন্তু ওদের সব সময় প্র্যাকটিসের মধ্যে থাকে সেই জন্যে ভালো খেলে কিন্তু গ্রামের ছেলেরা যদি এরকম প্র্যাকটিসের মধ্যে থাকত তাহলে আমি মনে করি আরো ভালো খেলত